আমরা সাধারণত বিভিন্ন রকম কূপ ব্যবহার করে থাকি আমরা বিভিন্ন যন্ত্রের সাহায্যে কূপ খরন করে সেখানে টিউবওয়েল বসিয়ে জল তোলা হয় হাতে পাম্প করে এছাড়াও সাবমার্সিবেলের সাহায্যে যা কারেন্টের সাহায্যে চলে হয় সেখান থেকে আমরা বিভিন্ন এবং বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি আবিষ্কার হয়ে হওয়াতে আমরা কূপ থেকে জল বের করতে পারি একটি কূপ খনন করতে আমাদের কুড়ি হাজার টাকার মতন খরচা হয় আমরা হাতের সাহায্যে জল ধর এবং অনেক কুয়া খনন করা হয় এবং তার থেকে টুলু পাম্পের সাহায্যে আমরা জল তুলি বিভিন্নভাবেই আমরা কূপ থেকে জল বের করি বেশিরভাগ ক্ষেত্রে বৈদ্যুতিক মটর লাগানো হয় যা থেকে আমরা জল পাই এবং ব্যবহার করি কারেন্টের সাহায্যে